বাচ্চাকে স্কুলের ভর্তি করার জন্য অনেক সময় অনেক সময় অনেকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে আবার অনেকে বাংলা মিডিয়ামে ভর্তি করে ইংলিশ মিডিয়াম আছে এমন এমন ইংলিশ মিডিয়াম আছে যেখানে অনেক টাকা কম নেয় অনেকে অনেক অনেক ইংলিশ মিডিয়াম আছে যেখানে অনেক টাকা বেশি নেয় বাংলা মিডিয়ামে পড়াটাও খুব একটা খারাপ নয় বাংলা মিডিয়ামে পড়াটাও খুব ভালো বাংলা মিডিয়ামে টাকাটা এবারে সে কোন ক্লাসে পড়ে সেই অ্যামাউন্ট হিসেবে টাকা নেওয়া হয় স্কুলের স্কুলটা দেখে স্কুলে ভর্তি করতে হয় স্কুল হচ্ছে স্কুল স্কুল সবসময় ভালো হয় স্টুডেন্টরাই হচ্ছে আপাতত স্কুলে এখনকার দিনের স্টুডেন্টরাই একটু ডেভেলপমেন্টটা একটু কম হয় তাই স্টুডেন্টদেরকে উন্নতি করতে হয় উন্নত করতে হবে যাতে তারা ভবিষ্যতে ভবিষ্যতে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে এই ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম যেই স্কুলেই পড়ুক না কেন হচ্ছে মানুষের মানসিকতাটাই ভালো হতে হবে স্কুলটা নিয়ে যে ইংলিশ মিডিয়ামে পড়লে সেই ইংলিশ মিডিয়ামে পড়াটা বেশি ভালো বাংলা মিডিয়ামে পড়েছে কম পারে ওটা কোনো ব্যাপার নয় বাংলা মিডিয়ামে পড়াটাও ভালো ইংলিশ মিডিয়ামে পড়াটাও ভালো যার যেটা মনে হয়